মাছের ক্ষেত্রে মাছ ধরার ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে আগে যেমন জাল ফেলে মাছ ধরা হতো এখন যেমন ওটা মনে করলে কারেন্টের অনেক কিছু উঠেছে তো সেটা দিয়ে মাছ ধরা যেতে পারে এবার পশু পালনে দো পশু পালনের ক্ষেত্রে দেখা যায় সেরকম সেম যেমন আগে নিজেরা কষ্ট কোত্তে হতো হ্যারিকেন ধরানো এই করা এখন যেমন লাইট দিয়ে দেওয়া থাকতে পারে বা মেশিনের এতে জল টল দেওয়াগুলো এগুলো মেশিনের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে আর দুধের ব্যাপারটা যেমন আগে যেমন হাতে দুধ দোয়াতে হতো এখন সেটা মেশিনের আর কি দুধ দোয়ানো যায় এটা অনেক সুবিধা হয়েছে যেমন চাষবাসের ক্ষেত্রেও তেমন দেখা যায় কারেন্টের কারেন্টটা এসে অনেকটাই উপকার করেছে আমাদেরকে তো জল দেওয়ার ক্ষেত্রে হতে পারে সেটা নিজেরা যাওয়া আসার ক্ষেত্রে হতে পারে সেটা দেখার ক্ষেত্রে হতে পারে অনেক দিক দিয়েই সুবিধা করেছে আর যে গো জিনিসগুলো আর কি মানে সব কিছুতেই সব জিনিসেই মাছ ধরা থেকে শুরু করে সব কিছুতেই একটা সুবিধা হয়েছে এখনকার সময় আগের থেকে অনেক আপডেট